আমি এখন স্কুলে পড়ি স্কুলে পড়ার পাশাপাশি আমার খেলাধুলো করতে ভীষণ ভালো লাগে নাচ গান আবৃত্তি রান্নাবান্না খেলাধুলো আমি ভীষণ ভালোবাসি আমি নাচ করতেও ভীষণ ভালোবাসি নানা জায়গায় আমি স্টেজে অনেক জায়গায় নাচ গান অনেক কিছুই করেছি যেখানে স্টেজের নাচ গান করতাম সেখানে সবাই আমাকে ভালো বলেছে বলেছে যে কী তোর নাচ খুব ভালো লাগে আমাদের আর যখন আমি রান্নাবান্না করি তখন সবাই আমার অনেক প্রশংসা করে আর আমি রান্না করে সবাইকে খাওয়াতে ভীষণ ভালোবাসি আর আমি নিজেও খেতে ভালোবাসি আর সবাইকে আনন্দের সঙ্গে রান্না করে খাওয়াতেও ভালোবাসি অনেক চাইনিজ খাবার অনেক রকমের নানান খাবার আর আমি খেলাধুলো করতে প্রচণ্ড ভালোবাসি স্কুলে যখন খেলা হতো তখন আমি দৌড়ানো লং জাম্প হাই জাম্প চামচ গুলি মিউজিক্যাল চেয়ার অনেক খেলাতে নাম দিতাম আর আমি ফার্স্টও হতাম আর অনেক কিছু প্রাইজও জিততাম জিতে সেগুলোকে আমি বাড়িতেও নিয়ে আসতাম আর খেলাধুলো করতে তো ভীষণ ভালোবাসি টি ভিতে যখন অনেকে খেলা দেখে না খেলা দেখতাম তখন খেলা দেখতে আমার ভীষণ ভালো লাগে যেহেতু আমার পায়েতে একটু ব্যথা সেই জন্য না আমি খেলতে পারতাম না কিন্তু আমার খেলাধুলো করতে ভীষণ ভালো লাগে সেই জন্য আমি খেলাটা মনোযোগ দিয়ে দেখতাম খুব আগ্রহর স্বরে আমি দেখতাম খেলাটাকে আর খেলাধুলোর প্রতি আমার খুব টান খেলাধুলো নাচ গান আবৃত্তি ছবি আঁকা আমি ভীষণ ভালো ছবি আঁকতে পারি আর খুব সুন্দর ছবি আঁকি